কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বিভিন্ন এলাকাতে যেতে গেলে এক এক এলাকার এক এক রকম সমস্যা তো থাকেই যখন শহরে মেন রোড দিয়ে যাওয়া হয় একটু যানযটে পরতে হয় সিগন্যাল না পড়লে অনেকক্ষণ ওয়েট করতে হয় তো আমার মানে বিডিওতে পৌঁছাতে দেরি হয়ে যায় দু এক সময় আবার ওই হ্যাঁ আমার নাম মল্লিকা পান্ডা আমার বাড়িতে আমার যেহেতু আমার একান্নবর্তী ফ্যামেলি অনেকেই আছে আমার শ্বশুড় শাশুরি দেওর জা ছেলে মেয়ে দেওরের ছেলে মেয়ে আমাদের মোট দশ বারো জনের সংসার ভালো আছেন তো আপ আপনি কোন এলাকার সাংবাদিক

বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে হ্যাঁ আমার তো ঠিক আছে আমাদের হুম ঠিক আছে রাখছি তাহলে